আমার কিছু বাংলা প্রবাদ মনে আছে সেগুলি হল অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট মানে যদি কোনো কাজে সবাই একটি একটি কথা বলে তাহলে সেই কাজটি পণ্ড হয় কেঁচো খুঁড়তে কেউটে সাপের পাঁচ পা দেখা অতি চালাকের গলায় দড়ি কেঁচে গণ্ডূষ এইসব বাগধারাগুলি আমাদের বাংলায় এখনও প্রচলিত আছে